সার্ফিংয়ের সময় আমি অনেক সময় দেখি অনেক বিপজ্জনক জায়গা বা পরিস্থিতি হলে তখন আমি লাইফ বোর্ড পরে থাকি এবং চশমা জলের যে চশমাগুলো হয় সেটা ব্যবহার করি তখন আমি সার্ফিং করাটা বন্ধ করে বিপজ্জনক জায়গা থেকে মানে বেরিয়ে সাঁতার কেটে ধর সমুদ্রের বা কোনো মানে বিপজ্জনক জায়গা থেকে বেরিয়ে ধারে আসার চেষ্টা করি এবং আমি মানে অক্সিজেন বা অক্সিজেন মাস্ক নিজের সমস্ত কিছু যেগুলো আমার প্রয়োজন সেগুলো নিয়েই আমি তখন কাজ শুরু করি এবং ঠাণ্ডা মাথা রেখে ধীরে সুস্থেভাবে আমি বিপজ্জনক জায়গা থেকে যাতে বেরিয়ে আসতে পারি সেই জন্যে আমি লাইফ বোর্ড ইত্যাদি ইত্যাদি বহুত কিছু পরে আমি সেটা ব্যবহার করার চেষ্টা করি